পশ্চিমবঙ্গে শিল্প কারুশিল্পগুলি হচ্ছে ঐতিহ্যগত উপকরণ এইভাবেই কারণ সেইগুলো পুরোনো ধাঁচে তৈরি করা হয় এবং পুরোনো ধাঁচ যেভাবে আজকে মানে বহু পুরোনো আমল থেকে যেভাবে চলে আসছে শিল্প বা কারুশিল্প সেইভাবে এখনো সেই অনুকরণ করেই এই শিল্পগুলিকে তুলে ধরা হয় কৌশলগুলিও সেই একই থাকে যেগুলো আগে ছিল সেই রকমই সেই কৌশলেই এখনো প্রাকৃতিক রঙ হাতে কাটা কাপড় বা হাতে খোদাই করা কাঠ এগুলো সবই ব্যবহার করা হয় ওইভাবেই যেভাবে আগে ব্যবহার করে আসা হতো তার জন্য ওই জিনিসগুলোই ঐভাবেই কারুশিল্প এবং শিল্প পুরোনো ধাঁচেই তৈরি করা হয়ে থাকে